হ্যাঁ শুনতে পারছো

বলছি কখন যাবে ওইটাই বলতে যাচ্ছি ওটাই বলতে যাচ্ছি বলো এই সকালে সাড়ে আটটার সময় বেরোবো আচ্ছা বলছি মন্দিরটার না মদনমোহন তাই তো আচ্ছা আচ্ছা তাহলে সকাল সাড়ে আটটার সময় এখান থেকে বেরবো এখান থেকে ট্রেন ধরে তারপরে আবার ওখান থেকে কতটা কে জানে হ্যাঁ এখান থেকে ট্রেন তা ওখান থেকে টোটোওয়ালাকেই জিজ্ঞাসা করে নেবো তাহলে যে হ্যাঁ ওখান থেকে কত ভাড়া এবং কতটা দূর হ্যাঁ বলছি বাড়ি থেকে খেয়ে যাবে আরও কিছু খাওয়ার ব্যবস্থা ওখানে আছে আচ্ছা শুনেছো তুমি এর আগে কারু কাছে আচ্ছা তুমি কি এর কারোর কাছে এর আগে শুনেছো যে এরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বলছি হ্যাঁ হ্যাঁ আর ওখানে নিশ্চয়ই খাওয়ার ব্যবস্থা তাহলে দোকান সিস্টেম থাকবে হুম সে ও খাওয়ার ব্যবস্থা নিশ্চয়ই অবশ্যই থাকবে আর টোকেন সিস্টেম থাকলে তো একটু সকাল সকাল গিয়ে যেতে হবে কারণ সকাল থেকে কি কি টোকেন পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর কি পরবে চুড়িদার পরবে না শাড়ি পরবে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ওই কথাই রইলো হ্যাঁ রাখছি তাহলে